সকালবেলায় ওই আমরা হাঁটতে পারি তারপর বা দৌড়াতে পারি ও ও দৌড়ে স্বাস্থ্য আমরা বজায় রাখতে পারি তারপরে বিভিন্ন যোগাসন করতে পারি দিলে আমাদের স্বাস্থ্য বজায় থাকে তাছাড়া আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার সময় সাইকেল চালিয়ে গেলে আমাদের স্বাস্থ্য বজায় থাকতে পারে তারপর নিয়মিত সাঁতার কাটলে আমাদের স্বাস্থ্য বজায় থাকে তারপর লিফটের বদলে যদি আমরা সিঁড়ি ব্যবহার করি তাহলে আমাদের স্বাস্থ্য বজায় থাকে এছাড়া যদি আমরা সন্ধ্যাবেলায় হাঁটাচলা করি খাওয়ার পর বিভিন্ন জায়গায় হাঁটাচলা করি সবসময় কোনো না কোনো নিজেকে ব্যস্ত রাখতে পারি অফিসে কাজের সময়ও কাজের সময় একটু হাঁটাচলা করলে একটু ঘাড় টাড় মানে বিভিন্ন সাইজ করলে আমাদের ওই আমাদের স্বাস্থ্য বজায় রাখা যায়